আমাদের ভারতবর্ষে পরিবহন ব্যবস্থা খুবই সুন্দর এখানে সবচেয়ে বড় যেটা সুবিধা সেটা হচ্ছে ট্রেন ব্যবস্থা ও ট্রেন ব্যবস্থা আমাদের এই জন্যে ভালো আমাদের যে টাকার যে সাশ্রয় এটা খুবই সাশ্রয় হয় খুবই কম পয়সায় আমরা এটা ভ্রমণ করতে পারি ঘুরতে পারি যেমন এখান থেকে আমরা দীঘায় যেতে গেলে আমাদের ষাট টাকা খরচা হয় তো যেটা আমাদের বাসে যেতে গেলে প্রায় আড়াইশো থেকে তিনশো টাকার কাছাকাছি একটা খরচা হয়ে যায় সেটাতে করে আমাদের ট্রেনের যে ব্যবস্থাটা এটা সবথেকে ভালো ব্যবস্থা আর যেমন ওখান থেকে আমরা দীঘা থেকে বীরভূম যাবো সেখান থেকে ট্রেনের ব্যবস্থা আছে আমাদের মোটামুটি ট্রেনের যে ব্যবস্থাটা সারা ভারতবর্ষে সব জায়গায় আছে যেমন পুরী সবই ট্রেনের ব্যবস্থা আছে যেমন দীঘা থেকে দিঘ পুরীতে যাবো সেখানে তিরিশ টাকায় যাওয়া যায় আর প্লেনের ব্যাপারটা সেটা তো একটু ব্যয়বহুল হয় ওটাতে অতটা সাশ্রয় হয় না তবুও যথেষ্ট কম মিনিমাম এখান থেকে দীঘা যেতে গেলে তিন হাজার টাকা খরচা হয়ে যায় তো ওটাতে তো কেউ যায় না বাসে যায় বাসটাও যথেষ্ট মানুষের সুবিধা হয় বাসে গেলে যেমন বিভিন্ন রকমের রাস্তায় খাবারদাবারের ব্যবস্থা থাকে ধাবা থাকে ওখানেও যাওয়া ওখানে গিয়ে মানুষ একটু খাওয়াদাওয়া করলো খিদে লাগে তো মানুষের তো টাইমলি একটু খাওয়াদাওয়ারও প্রয়োজন তাতে করে খুবই সুবিধা হয় আর আমাদের যতটা ঘু ভ্রমণের জায়গা সবই ভালো জায়গা সব জায়গাতে কম খরচাতেই যাওয়া যায় ওখানে খুবই সুবিধাজনক ব্যবস্থা আছে যেমন আমাদের কলকাতার মধ্যে কলকাতার টোটাল কলকাতাটা ট্রেনের ব্যবস্থা আছে সেসব জায়গাগুলোতে যেতে খুবই কম খরচা হয় আমরা সেসব জায়গাগুলোতে যাই এবং খুবই সাশ্রয় হয় তো ট্রেনের ব্যবস্থাটা আমি মনে করি সবথেকে আমাদের ভালো সুবিধাজনক জায়গা যেমন কেদারনাথ কেদারনাথ আমাদের একটা ঘোরার ভালো তীর্থস্থান তো সেখানে যেতে গেলে আমাদের সাধারণত মানুষ যেতে গেলে খুবই ব্যয়বহুল হয়ে দাঁড়ায় তো বাসে বাসে গেলে একটু ব্যয়বহুল হয় কিন্তু সেটা আমরা ট্রেনে যাই এবং খুবই শর্ট টাইমের মধ্যে যেতে পারি তো আমাদের সেটাতে খুবই সুবিধা হয় ট্রেন আমাদের কাছে সবচেয়ে বড় সুবিধাজনক একটা যানবাহন